উৎসবে আমি অনেক কিছুই রান্না করতে পছন্দ করি উৎসব বাঙালির উৎসব মানেই বারো মাসে তেরো পার্বণ এছাড়াও তো জন্মদিন অন্নপ্রাশন এ সবগুলো তো আছেই আমি উৎসবের সময় বিরিয়ানি রান্না করি এছাড়াও চিলি চিকেন ফ্রায়েড রাইস লুচি পরোটা আলুর দম পায়েস এ সব রান্না করি কোনো কোনো সময় ঘুগনি নান পরোটার সাথে ঘুগনি খুব ভালো লাগে আর তার সাথেও ক্ষীর রান্না করি বাড়িতেই মাঝে মাঝে মিষ্টিও বানানোর চেষ্টা করি উৎসবের সময় বাড়িতে কেউ এলে বা জন্মদিনের সময় বাড়িতেই কেক বানাই বাড়িতেই নানা রকম শরবত বানাই বাড়িতেই আমি লস্যি বানাই যেগুলো বাড়িতে বানানো খাবারই খাই বাইরের খাবার খুব কমই খাওয়া হয় এছাড়া বাড়িতে উৎসবের সময়েই উৎসবের সময়ে লাচ্ছা সিমুই এই সব বানানো হয় এছাড়া চিকেনের অনেক রকম তরকারি ডিমের তড়কা মুগ ডাল অড়হর ডাল এবং চানার ডালের তরকারি বানাই পনিরের অনেক রকমের রান্না করতে পারি সেগুলোও রান্না করি মাংসের অনেক রকম রান্না করি উৎসবের সময় বাড়িতে সবাই মিলে এই বাড়ির রান্না খাওয়ার মজাই আলাদা রকম পটল ভাজা ঝিঙে ভাজা এ সব ভাজাভুজিও রান্না করা হয় বাড়িতে বাড়িতে তেলে ভাজার মধ্যে পকোড়া আলুর পকোড়া পিঁয়াজের পকোড়া ডিমের পকোড়া মুরগীর মাংসের পকোড়া পনিরের পকোড়া সোয়াবিনের পকোড়া এগুলো উৎসবে বেশ ভালোই রান্না করা হয় এছাড়া কফি যেটা কেউ বাড়িতে এলেই চট করে দেওয়ার জন্য খুব সুবিধা হয় এবং সবাইকে খুব খেতেও ভালো লাগে